আমাদের পুরুলিয়া জেলায় ইতিহাসে রাজবংশ বলতে আমরা পঞ্চকোটের রাজপরিবারকে বুঝি প্রধানত একটা রাজবংশ ছিল এই রাজবংশ প্রায় আমাদের পুরুলিয়া জেলাতে আটশো বছর ধরে শাসনকার্য করেছিলো এই রাজবংশের প্রতিষ্ঠা ছিল নীলমণি সিং দেও এই নীলমণি সিং দেও বলা হয় যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে আমাদের পুরুলিয়া জেলার এই পঞ্চোকোট অঞ্চলকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত রেখেছিলো তাকে কিছু কিছু কর দিতে হতো ব্রিটিশদের সঙ্গে চুক্তি হয়েছিলো কিন্তু আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিকের ব্রিটিশ শাসনের খুব একটা প্রভাব পড়েনি এই রাজবংশের জন্যেই এই রাজবংশ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকে অনেক কিছু কাজকর্ম করেছে কাশীপুরের পঞ্চকোটে এই রাজপরিবারের একটা বিশাল বড়ো প্রাসাদ এখন আছে যেটা এখন পর্যটনদের জন্য বিখ্যাত তাছাড়া এই রাজবংশের সাতষট্টিতম একটা বিখ্যাত রাজা ছিল জ্যোতি প্রসাদ সিং দেও যে ঊনিশশো বারো সালে মুর্শিদাবাদের নবাব আসিফ আলির কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল নবাবের এবং ঊনিশশো একুশ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে এই জ্যোতি প্রসাদ রায় বাহাদুর উপাধি পেয়েছিল এই কাশীপুরের রাজাদের একটা বিখ্যাত পূজা দুর্গাপুজা এই পুরুলিয়া ডিস্ট্রিকে বিশাল বিস্তার ঘটিয়েছিল কাশীপুরের এই দুর্গাপূজা গোটা পশ্চিমবঙ্গের বিখ্যাত আর তাছাড়া এই রাজপরিবারে আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত সভা কবি হিসাবে ছিল যদিও তিনি কিছু টাইমের মধ্যে কলঙ্কিত হয়ে আমাদের এই কাশীপুর রাজবাড়ি থেকে দুর্নাম ঘটায় তাকে ত্যাগ করা হয় যদিও সেটা একটা নাপিতের দুর্ব্যবহারের জন্যে সে চলে গিয়েছিলো কিন্তু আমাদের এই রাজপরিবারে মাইকেল মধুসূদন দত্তর পদধূলি পড়েছিলো এই পুরুলিয়া ডিস্ট্রিকে তাছাড়া আমাদের এই রাজবংশ পরিবার আদ্রাতে এই স্টেশন লাইনটারও যোগাযোগ ব্যবস্থা করেছিলো যার ফলে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকে ট্রেন ব্যবস্থার যোগাযোগটা হয়েছিলো আর তাছাড়া এই দুর্গাপূজা প্রায় গ্রামাঞ্চলে যেগুলি রয়েচে অধিকাংশকে স্বীকৃতি দিয়েছিলো এই রাজপরিবার দ্বারা তাছাড়া পুরুলিয়ার জেলার যে টুসু হয় এই টুসুটা বলা হয় যে রাজার একটা কোনো কন্যাই প্রথম ইয়া করেছিলো প্রচলন করেছিলো যেটা আমাদের গ্রাম বাংলায় এখন প্রতি বছরই হয় বিশেষ করে সাঁওতাল অঞ্চলগুলাতে এই টুসুটা বেশাল পূজা বটে